আমরা একদিন বাইক নিয়ে বালুরঘাট থেকে খিদিরপুরের জন্য উদ্দেশ্যই গন্তব্যস্থস্থলে যাওয়ার জন্য আমরা চলেছি বাইক নিয়ে কয়েক বন্ধু মিলে সেই সময় রাস্তাতে বাইক নিয়ে যাওয়ার সময় উত্তেজিতভাবে আমরা বন্ধুরা এনজয় করতে করতে কখন যে বাইকের স্পিডটা ষাট সত্তরে উঠে উঠিয়ে দিয়েছি সেটা আমরা আর বুঝতে পারলাম না তো আমরা বন্ধুরা এতটা এনজয় আগ্রহ নিয়ে আমরা বাইকটা নিয়ে যাচ্ছিলাম সেই সময় আমরা বলছিলাম বন্ধুরা মিলে এনজয় করতে করতে বলছি যে আমরা কে কত আগে যেতে পারে বাইক নিয়ে মেন উদ্দেশ্য হল আমরা ওই খাদিরপুর গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো এবং বন্ধুদের বলা বলা বলি হচ্ছে যে আমরা যে এই বাইক নিয়ে রেসিং করছি যে আমাদের লং ড্রাইভ রাস্তা অনেক দূরের রাস্তা খিদিরপুর অনেক দূরের গন্তব্যস্থল ওখানে আমরা পৌঁছাবো এটা আমাদের অনেক দূরের পথ তার জন্যে আমরা বন্ধুরা মিলে বলছিলাম বাইক নিয়ে তো আস্তে আস্তে গেলে হবে না তার জন্যে জোরে যেতে হবে সেই সময় আমরা আরও উত্তেজিত বেগে উঠে আমরা ষাট সত্তরে উঠয়ে দিয়েছি দিয়ে আমরা চলেছি এবারে আমরা চলতে চলতে অনেক কিলো কিলোমিটার পথ আমরা চলে গেলাম গিয়ে আমরা সেই মেন খিদিরপুর গন্তব্যস্থলে আমরা পৌঁছালাম এবারে আমরা বন্ধুরা মিলে পৌঁছে গিয়ে সেই সময় আমরা বললাম যে এই আজকের দিনের যে কাজটা আমরা করলাম এইটা আমরা আমি সারা জীবন মনে রেখে দেবো এবং সবাইকে গর্ব করে বলতে পারবো যে আমরা একটা এনজয় করেছি আনন্দ করেছি যেটা আমরা সবাইকে প্রকাশ করতে পারবো এটাই হলো আমাদের বাইক নিয়ে চালানোর সবথেকে বড়ো বাইকের জগতেের সবথেকে বড়ো প্রবণতা রুট এটাই হলো আমাদের মেন গন্তব্যস্থস্থলের কাজ বাইকের জন্যে